হ্যালো মা কেমন আছো ও কী করছিলে ও তোমাদের ওখানে ইলেকট্রিক আছে

হ্যাঁ আমাদেরও ইলেকট্রিকের ওই একই অবস্থা দেখো না রাস্তাঘাট অন্ধকার বাইরে বেরোনো যায় নে যেন কি রকম ও তোমাদের ওই রাস্তাটাতে একটু লাইট দাও নি অন্ধকার সাবধানে যাবে হ্যাঁ এবার এই আমি বসে আছি খেয়ে দেয়ে ওই বসে আছি ও আর তোমাদের ইলেকট্রিকের ওখানে কি কেবিলের তার উড়ে গিয়েছে কেবিল হয়ে গেলে ইলেকট্রিকটা এতো বেশি যায় না কেবিল হয়ে গেলে এতো বেশি ইলেকট্রিক যায় না বড্ড বেশি ইলেকট্রিক যাচ্ছে তো কেবিলটা হয়ে গেলে এতো যাবে না আচ্ছা ঠিক আছে রাখি তাহলে তোমার নাতি কাঁদছে খাওয়াতে যাবো ভালো আছি অ্যাঁ রাখি তাহলে